গ্রামের মানুষজনেরা হচ্ছে জমিতে যে কোনো ফসল চাষ করলে সেটা বড়ো হওয়ার আগেই কোনো কীটপতঙ্গ কিংবা পোকামাকড় সেটাতে নষ্ট করে দিচ্ছে সেটা বড়ো হতে দিচ্ছে না যেমন আলু আলু কুমড়ো এইসব ফলের এইসব ফসলেতেও পোকা প্রচুর পনি পরিমাণে পোকা প্রচুর পরিমাণে লাগে এবং সেটাতে প্রচুর ওষুধ খরচ করার পরেও সেটা বাড়াতে পারছে না এবং তাদের প্রচুর পরিমাণে অসুবিধে হচ্ছে সেই ফসলগুলির ওপরে প্রচুর পরিমাণে পয়সা পয়সা খরচা করে